পশ্চিমবঙ্গের আর শিল্প হস্তশিল্প যেটাই বলুন না কেন তো হস্তশিল্পতেও যে বিভিন্ন ধরণের হাতের কাজগুলো করা হয়ে থাকে যেমনি শাড়ি বলুন বিভিন্ন ধরণের ওয়াল পেইন্টিং বলুন বিভিন্ন ধরণের ঘর সাজানো বলুন তারপরে জুয়েলারি বলুন জুতো বলুন জামা কাপড় বলুন যেটাই বলুন না কেন সেটাও হস্তশিল্পর মাধ্যমে সেটাও যেমনি করা হয় তেমনি কাদামাটির কাদামাটিও দিয়ে বিভিন্ন ধরণের এই ধরুন চায়ের কাপ বলুন হাঁড়ি বলুন কড়াই বলুন বিভিন্ন ধরণের জল রাখার জায়গা বলুন এইগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে তো এইগুলো যেমনি খরচাটা কম হয় কিন্তু ভীষণ পরিশ্রম হয় এই হস্তশিল্পের যে জিনিসগুলো তৈরি করায়